আমাদের এলাকায় কিছু ঐতিহ্যবাহী উৎসব বা অনুষ্ঠান উদযাপিত করা হয় যা ফাঁকে মানুষদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে থাকে আমাদের একালায় কিছু ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি হল দুর্গাপুজো দুর্গাপুজো এখানে খুবই বড় সড় করে পালন করা হয়ে থাকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়ে থাকে প্যান্ডেলে নানান থিম করা হয়ে থাকে যার জন্য অনেক ফাঁক থেকে মানুষ এইখানে আমাদের এলাকায় দেখতে আছে আসে এছাড়া জগদ্ধাত্রী পুজো সেখানে নানান অনুষ্ঠান হয়ে থাকে অনেক আর্টিস্ট এখানে আসে যার জন্য অনেকেই এই এই অনুষ্ঠান ফাঁক থেকে দেখতে আসে এছাড়াও আমাদের এই এলাকায় একটি চৈত্র মাসে নবপুঞ্জ মেলা হয়ে থাকে সেই নবপুঞ্জ মেলাতে অনেক পর্যটকরা ফাঁক থেকে দেখার জন্য এখানে আসে এছাড়াও রয়েছে গাজন গাজন হোলি এইগুলো খুবই আমাদের এলাকাতে পালন করা হয় যার জন্য অনেক মানুষ এইসব সব উৎসবে অংশগ্রহণ করতে এ এসে থাকে এই কারণেই আমাদের এলাকাটি খুবই ঐতিহ্যবাহী হয়ে আছে পর্যটকদের কাছে